আমি প্রথমে যোগার প্রতি আকৃষ্ট হই আমার শারীরিক প্রবলেম এবং আমার ব্যথা বা যন্ত্রণার দিকে আমি ডাক্তারের অনেক ডাক্তারের কাছে ঘুরেছি এবং অনেক ওষুধ খেয়েছি এবং তার সাইড এফেক্টও হয়েছে এবং সেইগুলোকে অ্যাভয়েড করার জন্যে এবং সুস্থ থাকার জন্যে আমি বিভিন্ন পদ্ধতি খুঁজতে আরম্ভ করি তার মধ্যে একটা পদ্ধতি পাই যোগব্যায়াম যেটা আমাদের সংস্কৃতি বা ভারতীয় কালচারের একটা অভিন্ন অঙ্গ এবং সেই থেকে আমি যোগার প্রতি শুনে যোগাব্যায়াম যোগব্যায়াম প্র্যাকটিস করি এবং এতে আমি উপকৃত হই এবং আমার ব্যথা যন্ত্রণা বা শারীরিক ফিট থাকতে এটা সাহায্য করেছিল অনেক এবং এখনও করে আমি নিয়মিত যোগব্যায়াম প্র্যাকটিস করি এবং অপরকেও এই অনুরোধ করি বা হচ্ছে অ্যাডভাইস দিই যে যোগব্যায়াম করতে এবং বিভিন্ন রোগ সমস্যা বদহজম এবং বিভিন্ন প্রবলেমে যোগব্যায়ামের প্রত্যেকটা আলাদা আলাদা আসন আছে এবং সেগুলো করা উচিত এবং এতে আমাদের শরীর মন বা আমাদের মেডিটেশন সুস্থ থাকে যাতে একটা ছেলে যে পড়াশুনো করছে তার কনসেন্ট্রেশন বৃদ্ধি হয় এবং তার পড়ার প্রতি একটা ডিপ নলেজ জন্মায় এবং সে পড়ার প্রতি আকৃষ্ট থাকে এবং সেগুলো করাটা সেগুলোর জন্যে যোগা করাটা খুবই দরকারি